হ্যাঁ রে বল কী রে কেমন আছিস হ্যাঁ হয়েছে ভালোই হয়েছে তোর ভাবছি আর্টস নিয়ে পড়বো এখন দেখি বেশি নাম্বার আর্টস নিয়ে পড়বি আমিও সেম ভূগোল সাবজেক্টই রাখবো তাহলে বল কোথায় কী টিউশন আর কোচিং আরে নিবি কোথায় হ্যাঁ হ্যাঁ ওই প্রিয়া তো মনে আছে বল ওখানে ভালো তো সব কিছু খোঁজ খবর নিয়েছিস তুই

হ্যাঁ দুটো বছর তো ভালোই হবে ঠিক আছে ওখানে সব কিছু ঠিকঠাক আছে সব কিছু এয়ের দিক থেকে ঠিক হয়ে গেলেই ভালো আচ্ছা আচ্ছা মোটামুটি মানে ভালো পড়াশোনাটা শেখালেই আচ্ছা মাসে দুশো টাকা এত কম আচ্ছা আরে শোন না কী বলছি আমরা একসাথেই হচ্ছে যাবো বুঝলি তো ভর্তি হতে

ওটাই ভালো হবে ঠিক আছে তাহলে তুই আমাকে তখন ফোন কর তখন হচ্ছে কন্ট্যাক্ট করবো